হ্যাঁ আপনি কে বলছেন ও আচ্ছা তো আপনি কি বাড়ির ভেতরে লাগাবেন না বাইরে লাগাবেন বাড়ির ছাদে লাগাবেন তাহলে বাইরে লাগাবেন আমাদের কাছে সব রকমই গাছ পেয়ে যাবেন ভেতরে বাড়ির ভেতরে লাগানোর বাইরে লাগানোর টবের মধ্যে আপনি ভালো ভালো ফুল গাছ পেয়ে যাবেন আর পাতা গাছ বাহার গাছের অনেক হরেক রকম পেয়ে যাবেন ফুলের মধ্যে তো গোলাপ ফুল থাকবেই গোলাপ আছে রজনীগন্ধা ফুলের গাছ পেয়ে যাবেন এখন ছোটো বেলি ও জুঁই ফুলও এখন টবে লাগানো হয় যেগুলো আপনাকে একটু যত্ন নিয়ে ছাঁটাই করে রাখতে হবে যাতে গাছটা বেশি বড় না হয় আর পাতাবাহার পেয়ে যাবেন অনেক রকমের অ্যালোভেরা গাছ পেয়ে যাবেন মানি প্ল্যান্ট পাবেন এসব গাছগুলো আপনি টবে লাগানোর জন্য পেয়ে যাবেন তাহলে আপনি গোলাপ নিয়ে যান গোলাপ গাছ এখন অনেক উন্নত মানের গোলাপ আছে যেগুলো খুব আলাদা আলাদা ধরনের রঙেরও আছে যেটা দেখতেও ভালো লাগবে যেহেতু টবে লাগাবেন সুন্দর দেখতে গাছ লাগাবেন গাছ নিয়ে যাবেন আর দু ধরনের পাতাবাহার আছে যেগুলো খুব ভালো হয় সেগুলো নিয়ে যান আর একটা অ্যালোভেরাও নিয়ে যাবেন এখন অ্যালোভেরা বলতে ওই যে জেল অ্যালোভেরা হয় সেটা নয় এখন অন্য রকম একটা ছোটো অ্যালোভেরা গাছ আছে যেটা দেখলে আপনি আকর্ষণ হয়ে যাবেন সেটা খুব সুন্দর গোলাপ গাছ তো অনেক রকমের আছে আপনি যদি রঙিনটা নিতে চান সেটা আপনার অনেকটা দাম বেশি পড়বে সেটা আড়াইশো টাকার মতন পড়বে তাছাড়া আরও ওই একই জিনিস দামের আছে আর যদি লাল গোলাপি সাদা এগুলো নিয়ে যান তাহলে এগুলো ষাট সত্তর টাকা এ রকম রেট পড়বে

সার আপনি এখানেই পেয়ে যাবেন আপনি এখানে আসবেন আমি বলে দেবো কীভাবে কখন দেবেন এই সব গাছগুলো তো বাড়ির মধ্যে সুন্দর রাখার জন্য তাই সারটা বেশি প্রয়োজন হয় না খুব কম দিলেই হয় মাসে কি দু মাসে একবার দুবার করে দিলেই হবে কিন্তু দিতে হবে মনে করে ইউরিয়া সার আর পটাশ সারটা বেশি ব্যবহার করা হয় এর জন্য আমি তো সবসময় থাকি না আমার এখানে লোক আছে তাদের কাছেও আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন তারাও আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে তারা তো বেশি দেখাশোনা করে আমি এখানে থাকি শুধুমাত্র আমার দোকান বলে বাকি যারা মালীরা আছে তারাই আপনাকে সব বুঝিয়ে বলে দেবে যদি আমি না থাকি তারা বেশি এখানে যত রকম গাছ আছে সব তারাই দেখাশোনা করে এখানে আসুন দেখুন আরও অনেক ধরনের আপনাকে গাছ দেখতে ভালো লাগবে সব নাম তো বলা সম্ভব নয় আপনি একটু দিনের দিকে আসবেন আমাদের বিকেলের পর থেকে দোকান খোলা থাকে না যেহেতু সন্ধ্যেবেলায় গাছ বিক্রি করা যায় না তাই আমরা বিকেলের পর আর দোকান খুলে রাখি না আপনি একটু সকালের দিকে আসবেন আমাদের সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা থাকে ডেলিভারি ব্যবস্থা অবশ্যই পাবেন কিন্তু ডেলিভারি করতে গিয়ে যদি কিছু হয় যেমন টব ভেঙে যায় বা গাছ মচকে যায় সেটার কিন্তু দায়িত্ব আমাদের হবে না কারণ যেহেতু গাছ খুব নরম জিনিস সেটার ক্ষতি হতেই পারে তাই আমি বলব এখান থেকে নিয়ে যান দেখতেও পাবেন অনেক রকম অনেক কিছু আপনার অনেক পছন্দও হতে পারে আচ্ছা ঠিক আছে আসুন হুম হুম ঠিক আছে হ্যাঁ